আমার অভিজ্ঞতা খুব ভালোই ছিলো যখন আমি কাউকে তার নিজেস্ব বাগান তৈরি করতে সাহায্য করি কারণ আমি তাদেরকে বাগানে সাহায্য করতে করার জন্য যেসব কথাগুলো বলি প্রথমত তাদেরকে বলি যে তারা একটা যেন খুব বড়ো আকারের একটা জায়গা খুব ভালো ধরণের মাটি ফেলে সেটাকে তৈরি করে এবং সেই বাগানের চারিপাশে যেন একটু বড়ো ধরণের কোনো গাছ লাগাই এর ফলে সেখানে পরিবেশটা খুব নিরাময় হয় এবং তাদেরকে আমি এও বলি যেন তারা ফল এবং ফুলের গাছ যেন আলাদাভাবে লাগায় যে কারণ মানে ফলের ফলের গাছ যেন এক সাইডে থাকে আর ফুলের গাছ যেন অন্য সাইডে থাকে এর ফলে বাগানের মানাসই মানে সৌন্দর্যটা খুব দেখতে ভালো লাগে আর এর ফল মানে ফলের গাছের মধ্যে তাদেরকে আমি বলি আম জাম কাঁঠাল কাঁঠাল ইত্যাদি গাছ লাগাতে এবং আর অন্য সাইডে বলি আমি তাদেরকে যেন ফুলের গাছের মধ্যে যেন রজনীগন্ধা গোলাপ টগর জবা ইত্যাদি বিভিন্ন প্রকৃতির গাছ লাগাতে বলি এবং বিভিন্ন গাছের জন্য যেন বিভিন্ন তারা মাটি বা সার আর প্রয়োগ করে এর ফলে তার গাছের মানও বাড়ে এবং ফল ফুলের প্রভাবও খুব বেশি থাকে এর ফলে তারা আমার এই কথা শুনে তারা বাগান তৈরি করে এবং তারা পরবর্তীকালে আমাকে খুবই মানে ধন্যবাদ জানায়